হোটেলে আমি যখনই যাই যে খাবারগুলো আমি বাড়িতে খেতে পাই না বা তৈরি করে তৈরি করা হয়ে ওঠে না সেগুলো আমি সাধারণত খাই তো আমি চিকেনের আইটেমটাই বেশি খাই ধাবায় গেলে ওরকম চিকেনের আইটেমগুলোই খাই এবং তাদের রান্নাগুলোও খুব সুস্বাদু হয় বা খেতেও ভালো লাগে এবং তারা গরম গরম সার্ভ করে আর ধাবায় গেলে আপনারা অবশ্যই রুটি তরকার খাবেন কারণ তাদের তাদের স্বাদ অসাধারণ